বাইক চালানো মানুষের জীবনে এবং সম্প্রদায়ের উপর কী কী সুবিধা অসুবিধা ফেলেছে সেগুলি প্রথমত যেগুলো পজিটিভ ইম্প্যাক্ট সেগুলি হলো আপনার কাছে বাইক থাকলে একটি আপনি তো সব সময় গাড়ি পাবেন না তাই সময় মতো ঠিক ঠাক চলার জন্য বাইকটা প্রয়োজন যেমন আপনি ধরুন অফিসে যাচ্ছেন তখনকার জন্য টাইমটা বাঁচানোর জন্য বাইকের অনেকই গুরুত্বপূর্ণ এবং ধরুন আপনার কোনো ছেলে বা মেয়ে কাউকে দিয়ে আসতে হবে তাদের স্কুল আছে তার তার জন্যও বাইক খুবই গুরুত্বপূর্ণ এবং ধরুন আপনার আর্জেন্ট কোথাও যেতে হলো আর্জেন্ট যাওয়ার জন্য যে আপনি ধরুন গাড়ি ঘোড়া তখন পাবেন না তখন হয়তো চলেনি ত তার জন্য বাইকটা খুবই প্রয়োজন এ এগুলোর দিকে পজিটিভ ই ইমপ্যাক্ট ফেলেছে আর যেগুলি নেগেটিভ হলো এখনকার যে নতুন রাইডাররা যারা যেখানে সেখানে স্পিডো মিটার মানছেন না যেখানে সেখানে চলে যাচ্ছে এবং স্কুল কলেজ যে হসপিটাল এগুলির সামনে দিয়ে ওভার লিমিটে গাড়ি চালাচ্ছে স্পিড ব্রেকার মানছে না এর জন্য অ্যাক্সিডেন্টও বেড়েছে আজকালকার দিনে তাই এগুলি মেনে চলা উচিত এগুলোই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে তাই নতুন নতুন বাইকারদের এগুলোই বোঝানো উচিত যে ঠিকভাবে গাড়ি চালান এবং আরও বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় যেগুলি মেনে চলা উচিত তাদের যেমন ভালো মানের দামি হেলমেট পায়ের জন্য বুট হ্যান্ড গ্লাভস প্যান্ট এসব আরও লাইসেন্স আরও গাড়ির কাগজপত্র ইন্স্যুরেন্সের কাগজপত্র যেমন সব কিছুই নিজেদের সঙ্গে রাখা উচিত যেমন আরও আর এমনিতেও আমি বাইক চালাতে অনেক ভালোবাসি যেমন বাইক চালিয়ে ভারতে বহু জায়গায় গিয়েছি সেখানকার সব কালচারও দেখেছি যেমন আমরা গেছি কেদারনাথ অমরনাথ এগুলিও যাওয়ার ইচ্ছা আছে বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরলে অনেক কিছু জানা যায় সেখানকার পরিবেশ কেমন সেগুলিও জানা যায় যেমন আর গাড়ি ঘোড়া তো সব জায়গায় সবসময় সরু সরু রাস্তা চলে না তাই বাইক থাকলে একটি একটি সুবিধা হয়ে যে বাইক নিয়ে যেখানে সেখানে যাওয়া যায় যখনই আপনার প্রয়োজন হবে তখনই বাইক নিয়ে আপনি যেখানে ইচ্ছে যেতে পারেন বাইক সুবিধা অসুবিধায় অনেক কিছুই কাজে লাগে এবং নতুন নতুন ড্রাইভারদের এটাই মানে নেগেটিভ পয়েন্ট হচ্ছে যেখানে সেখানে স্পিড ব্রেকার মানে না আরও ট্রাফিক নিয়ম মেনে চলে না বা সিগনাল মানে না এগুলিই হচ্ছে নেগেটিভ পয়েন্ট